শিক্ষা এমন একটা জিনিস যা জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষার দ্বারা মানুষ অনেক এগিয়ে যেতে পারে এবং অনেক মহান হতে পারে এই শিক্ষার দ্বারা মানুষ নিজেকে অনেক পরিবর্তন করতে পারে অনেক কাজের সঙ্গে যুক্ত করতে পারে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন বড়ো বড়ো জায়গায় এই সমস্ত মানুষ অনেক কাজের মাধ্যমে যুক্ত হয়ে থাকে যে সমস্ত মানুষজন শিক্ষাগ্রহণ করতে পারে নি সাধারণত তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে উঠতে হয় সাধারণত তারা কোনো একটা বড়ো জায়গায় পৌঁছোতে পারে না তারা সাধারণত একটা লিমিটের মধ্যে থাকে কিন্তু যারা শিক্ষিত হয় এবং যারা শিক্ষাগ্রহণ করে থাকে তারা কখনো একটা নির্দিষ্ট কাজের সঙ্গে যুক্ত হতে পারে না তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে তারা আরো এগোনোর চেষ্টা করে কিন্তু যারা শিক্ষাগ্রহণ করেনি তারা একটা কাজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে এবং তারা সেই কাজটাকেই বারবার ধরে করে যায় এবং তাই তাদের জীবনে বেশি অর্থলাভ হয়নি এবং তারা সেটা নিয়েই বেঁচে থাকতে হয় কিন্তু যারা শিক্ষিত তাদের অর্থের কোনো প্রয়োজন হয় না তাদের অর্থের অভাব হয় না তারা যখন হোক অর্থ উপার্জন করে নিতে পারে কিন্তু একজন অশিক্ষিত ব্যক্তি কখনই যখন হোক শিক্ষা অর্থ উপার্জন করতে পারেনি